হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি বাইক ওলা বলছি যে হ্যাঁ আপনি কি ইলেকট্রিকের কাজ করেন তো সব ছিঁড়ে যাচ্ছে সব ফিউজ মিউজ হয়ে যাচ্ছে আমার চলে ফ্রিজ চলে আরও অনেক কিছুই চলে খালি ফিউজ উড়ে চলে যাচ্ছে না আমি আর কি না আমি আর পয়েন্ট আর বলতে পারি আমরা ও ও পাকা আছে হ্যাঁ ও পাক আছে হলে তিনটে ল্যান্ড আছে দুটো পাটা একটা একটা ফ্রি আর তিনটে চারটে লাইন হ্যাঁ এই কটা হ্যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সোমবার দিন এলে হবে না

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে